আগামীকাল আমি তালদি থেকে একটি লাল কুর্তি কিনেছিলাম কুর্তিটির কাপড় একদমই ভালো না এবং কুর্তিটির কাপড় মানে যে কলকা নকশাগুলো ছিল সেগুলো উঠে উঠে যাচ্ছিল মানে মোট কথা একদমই ভালো ছিল না কুর্তিটা